কিছু সাধারণ ধরনের পোলট্রি খাবারগুলি হল ভুট্টা সয়াবিন খাবার গম ইত্যাদি এগুলি তারা খায় ঠিকই কিন্তু এতে তারা ঠিকমতো বেড়ে ওঠে না এখন তাদের গুণগত পণ্য পেতে নানান ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে এখন পোলট্রি পাখিদের বিশেষ এক ধরনের খাবার পাওয়া যায় এবং কিছু কিছু টীকা বা ভ্যাকসিন পাওয়া যায় যেগুলো তাদের বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু সেগুলো খেলে মানুষের শরীরে ক্ষতি ভালো হয় কিন্তু পণ্য পাওয়ার ক্ষেত্রে যাদের পোলট্রি ব্যবসা আছে মানুষ সেইসব খাবার ও ভ্যাকসিনকেই ব্যবহার করেছে